হ্যাঁ হ্যালো এই তো সবে পরীক্ষা শেষ হলো এই তো ভাবছি কি নিয়ে পড়বো এবার তুই ভাবলি কি নিয়ে পড়বি আচ্ছা আচ্ছা আমিও ভেবেছি আর্টসই নেবো আমি ভাবছি ভূগোল নেবো তুই ভাবলি আচ্ছা আচ্ছা তো ভাবলি কোথায় পড়তে ভর্তি হবি আচ্ছা আমি ভাবছি লালপুরের কাছে ভর্তি হবো সামনে হবে আমার ওখানেই ভর্তি হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ তা ভাবলি কোথাও কোনো টিউশন ফিউশন নিলি আচ্ছা আচ্ছা আমি দেখছিলাম যদি আমার আশেপাশে কোথাও কোন স্যার পাই তো তার কাছে নিয়ে নেবো হ্যাঁ প্রথম দরকার আছে এখন কলেজে এসে একটু পড়াশুনা তো একটু ভালো করে করতে হবে কারণ পরে তারপরেই তো আমরা পরীক্ষা টরীক্ষা দেবো আচ্ছা আমাদের হবে বলতে এই তো আর আর কয়েকমাস পরেই বেরোবে ফর্ম ফিলাপ করবো দিয়ে ভর্তি হয়ে যাবো কলেজে তোদের কি খবর হ্যাঁ যত কলেজ শুরু হয়ে যায় সেই ভালো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আমাদের জন্যে কিছু না রে এই যে একটু বেরবো রে একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে পরে কথা হবে